বর্তমান যুগে মানুষজন বা নতুন যে যুব সমাজগুলো রয়েছে তারা কৃষিকাজকে বেছে নিচ্ছে না তার মধ্যে অনেকগুলি প্রধান কারণ রয়েছে যেমন তার মধ্যে একটি হলো প্রধান কারণ হলো অধিক মাত্রায় ফসলের দাম না পাওয়া বর্তমানে ফসলের দাম খুব কমই মাত্রায় পাওয়া যায় তার ওপরে অসময়ে বৃষ্টিপাত হলে ফসল খারাপ হয়ে যায় এছাড়াও সাধারণ কৃষকরা সেই ফসল নিয়ে বাজারে গিয়ে করতে পারে না সেই জন্য বর্তমানে যুব সমাজরা কৃষিকাজে যুক্ত হতে হতে চাচ্ছেন না তাছাড়াও কৃষক সমাজ আজ বিভিন্ন দুর্দশার সঙ্গে জর্জরিত তারা বিভিন্ন ঋণ নিয়ে কৃষিকাজ করেও তারপরে সঠিক দাম না পাওয়ায় সেই কৃষি ঋণ মেটাতে না পেরে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তাই বর্তমানে যুব সমাজ এই সব কৃষিকাজ থেকে দূরে সরে যাচ্ছে তাছাড়াও বর্তমানের যুব সমাজগুলি বিভিন্ন দিকে এখন নতুন নতুন বিভিন্ন কাজকর্মে সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরণের কাজে তারা যুক্ত হয়ে যাচ্ছে যার ফলে তারা যথেষ্ট টাকা উপার্জন করছে তাহলে একটি নির্দিষ্ট পরিমাণে ইনকাম করা টাকার থেকে তারা কেন ঝুঁকিপূর্ণ কৃষক কৃষিকাজ করার দিকে ঝুঁকবে সেই জন্যই তারা এখন কৃষিকাজ থেকে দূরে থাকছে